স্যার আপনি তো বেড়াতে নিয়ে যান সেই জন্যই জানছিলাম আর কি যে আপনার নাম্বারটা আমি ফেসবুক থেকে পেলাম বুঝতে পারছেন হ্যাঁ আপনি বেড়াতে যে নিয়ে যান আপনার গাড়ি ছাড়া হয় কখন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একা গেলে কোথায় যাচ্ছেন এবারে আচ্ছা একা গেলে কত খরচা আচ্ছা দশ হাজার টাকার মধ্যে আপনি সব নেবেন তাই তো আর সেখানে যদি আমি ঘুরতে যাই টাইগার হিল বলুন বা আদার্স জায়গা বলুন তখন আচ্ছা আচ্ছা ওইটার জন্য কোনো এক্সট্রা কোনো খরচা হবে না তাই তো আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই তাহলে আমি একা যাব এটা কি আমাকে অনলাইনে বুক করতে হবে না আপনার সঙ্গে কীভাবে দেখা করব টাকাটা আমি কীভাবে দেবো ঠিক আছে আমি অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেবো সব কিছু আর আমি কিন্তু একা যাব আমার সঙ্গে আর অন্য কেউ যাবে না আর আমাকে আমার বাড়ি থেকে কিন্তু নিয়ে যেতে হবে এবং সেখানে ঘোরানো আর দেখানোর দায়িত্ব কিন্তু সব আপনার বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু বুঝতে পারছেন তো মেয়ে মানুষ এরকম আমি তো একাই যাচ্ছি আমাকে একটু ভালো দেখে সিট দেবেন জানলার ধারে আরে পেলে ভালো সিট দেখে দেবেন আমি একা কিন্তু যাব আর ওইখানে যাবতীয় জিনিস যেসব জিনিস দরকার বা থাকার জন্য রুম টুম সব তো আপনারাই দিচ্ছেন তাই তো ঠিক আছে অসুবিধা নেই তাহলে আমি আপনাকে অনলাইনে টাকাটা পাঠিয়ে দেবো আর আমার ডিটেলসও পাঠিয়ে দেবো যদি সম্ভব হয় আমি আগামীকালের মধ্যেই পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে সামনের মাসে যাচ্ছেন তাই তো ঠিক আছে ঠিক আছে এখন তাহলে রাখছি পরে আবার আপনার সঙ্গে যোগাযোগ করব ধন্যবাদ